হ্যাঁ রাখি বলো হ্যাঁ আগের মিটিংয়ে আমি ছিলাম আপ তুমি ছিলে না ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক আমার মনে নেই আচ্ছা এইবারে প্রায় নাচের মানে যে নৃত্য প্রতিযোগিতা রয়েছে সেখানে প্রায় সতেরোটা নাচের পোগ্রাম রয়েছে তো ওটাই এখন নেক্সট মিটিংয়ে বলছে যে ওই সতেরটা নাচের প্রোগ্রাম রয়েছে ওটাকেই কমাবে তার কারণ শুধুমাত্র তো নাচ হবে না গান আবৃত্তি নাটক এগুলোও রয়েছে তো এই এই ব্যা বিষয়টাই নিয়েই আলোচনা আবার হবে সেই মিটিংয়ে তুমি থেকো ওই তো হ্যাঁ হ্যাঁ মানে নাটক যেটা বললাম না ওই নাটকেই নাটকের ওখানেই আমরা যদি পারফর্ম আমরাই ঠিক করেছিলাম আমরা যদি অংশগ্রহণ করতে পারি তাহলে সে মানে যারা বাচ্চারা আছে আমাদের স্কুলের তারাও কি উৎসাহী উৎসাহ পাবে মানে প্রতি বছর তারা করার এই শিশু দিবসটা পালন করার তারা সিনিয়ার হবে তো করার ইচ্ছেটা থাকে আমরা যদি অনুষ্ঠানে অংশগ্রহণ করি তাহলে ওই বিষয় নিয়েও ব্যাপার রয়েছে হ্যাঁ রবীন্দ্রনাথের ডাকঘর নাটকটা করা হবে এটা ভাবা হয়েছে

অবশ্যই অবশ্যই ছাত্রীদের ছাত্রীদেরও অংশগ্রহণ ওখানে লাগবে ওইত্তো একটা তোমার টিফিন দেওয়া হবে যে রকম থাকে টিফিনে কচুরি মিষ্টি শিঙাড়া চকলেট চকলেটটা দেওয়া হবে শিশু দিবস উপলক্ষে সেটা আমরাই দিচ্ছি আমরা সবাই মেস শিক্ষিকারা তুলে নিয়ে চাঁদা আমারাই ওটা ইনভেস্টটা করছি আর বাকি খাবার দাবার তো বড়দির আগের থেকে ফান্ডের থেকে দেবেন হুম হুম ঠিক আছে ঠিক আছে এসো কালকে দেখা হবে ঠিক আছে হ্যাঁ